সাতাশে জানুয়ারি উনিশশো পঁয়তাল্লিশ আন্তর্জাতিক গণহত্যা দিবস আর চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো চব্বিশ জাতীয় বিজ্ঞান দিবস সাতই এপ্রিল উনিশশো পঞ্চাশ বিশ্ব স্বাস্থ্য দিবস পাঁচই জুন উনিশশো বাহাত্তর বিশ্ব পরিবেশ দিবস চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ জাতি সংঘ দিবস